হ্যাঁ ভালো আছি তুই হ্যাঁ কাজে আছি একটু ফাঁকা ছিলাম ওই জন্যে তুলতে পারলাম ফোনটা আচ্ছা হ্যাঁ অনেকদিন তো দেখা সাক্ষাৎ হয়নি গেলে তো ভালোই হয় আমিও তো অনেকদিন থেকে এই কাজের মধ্যেই ভালো লাগছে না আর হ্যাঁ করলে হয় তো কবে করবি বল আচ্ছা তাহলে রবিবার দিনই করা হোক হ্যাঁ রবিবারে রবিবারে তাহলে বলা হোক রবিবারে তাহলে অরিজিৎকে বলে দিচ্ছি সৌমিত্রকে বলে দিচ্ছি আর তুই পারলে আর কিছুজন বান্ধবীকে বলে দে সবাই মিলে একসাথেই যাব হ্যাঁ আশা করি ওই জন্যে রবিবারটা বললাম রবিবারটা ফাঁকাই থাকবে আশা করি সবাই

না রবিবারে আমি বলব যে রোববার একবার সকালবেলা দেখে নে কোথায় ভালো তোর এই ইয়ে আছে হোটেল আছে ওই হোটেলে ইয়েটা জেনে নিতে হবে আর সেই মতো তুই আমাকে একবার ফোন করে দিস পছন্দমতো তার পরে আমরা সেটা ঠিক করে তখন আমরা এখান থেকে গাড়ি একটা ভাড়া করে নিয়ে তার পরে চলে যাব বিকেল বিকেল নাগাদ বেরিয়ে যাব রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ফিরে আসব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সব না না না ওইসব শরীর টরীর সব ঠিকই আছে এখন কাজে আছি হ্যাঁ গাড়িটা নিয়ে আসব রোববারে তুই বিকেল বিকেলই ধরে রাখ হ্যাঁ ওকে